এখন প্রথম প্রথম পাখি দেখতে জঙ্গলে ঘুরতে যেতাম তখন আমার তখন আমার কোনো ফিনডারট অ্যাপের ব্যবহার হতো না ব্যবহার করতে হতো না তখন আমি কোনো কিছু বুঝতাম না ভালোবাসতাম না তো আমি জঙ্গলে ঘুরতে গেলাম পাখি দেখতে গেলাম পাখিদের যত দেখলাম পাখিদের পাখিদের বিষয়ে জানলাম তত আমার তত আমার পাখিদের প্রতি ভালোবাসা বাড়লো এবং সেই ভালোবাসা থেকে আমার মনে হল হ্যাঁ এটা ফিল্ড গাইড নেওয়া উচিত তো আমি যখন জঙ্গলে ঘুরতে যেতাম বিশেষ করে একবার একটা কথা মনে পড়ে নর্থ বেঙ্গল জলদাপাড়ায় আমি একবার ঘুরতে গেছিলাম তো সেখানে এমন এমন পাখি দেখেছিলাম যে সেই পাখিগুলোর নাম আমি জানি না সেই জন্য আমার ফিল্ড গাইড একজনকে প্রয়োজন ছিল এবং আমি একজনকে টাকা দিয়ে ভাড়াও করেছিলাম সে আমাকে পাখা দেখি পাখি দেখিয়ে দেখিয়ে তাদের সম্বন্ধে বলেছিল এবং কোনটা কী পাখি সেও বলেছিল আমি একবার বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ে বেড়াতে গেছিলাম তো সেখানে পাখিদের খুব আনাগোনা সেই জঙ্গলেই এত পাখি আছে যে আপনারা না গেলে বুঝতে পারবেন না তো সেখানে আমি ফিল্ড গাইড নিই নি সেখানে স্থানীয় কিছু আদিবাসীর লোক থাকে তাদেরকে আমি সঙ্গে করে নিয়েছিলাম এবং আমার মনেহয়েছে ফিল্ড গাইড থেকে তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং তাদের কাছ থেকে যে পাখিদের গল্প এবং পাখিদের আচার ব্যবহার যেগুলো শুনেছিলাম সেগুলো আমার আজও মনে আছে আজও মনে আছে এবং পাখিদের সম্বন্ধে জানতে গেলে সেই অভিজ্ঞতা টা আমার কাজে লাগে কিন্তু সেখানে আমার একটা সমস্যা হয়েছিলো একটা নতুন পাখি দেখেছিলাম যে সেই পাখিটা আমি আজও পর্যন্ত কোনদিন দেখিনি এবং স্থানীয় স্থানীয় যারা ছিল তারাও কোনোদিন পাখিটা দেখেন এবং তারা ওই পাখিটা সম্পর্কেও বলতে পারি না তো সেই সময় আমার অ্যাপসটার প্রয়োজন হয়েছিলো আমি পাখিটার ছবি নিয়ে গুগল সার্চ করেছিলাম এবং পাখিটার সম্পর্কেও অনেক ইনফরমেশান দিয়েছিল এবং এইভাবে কিছু কিছু সময় অ্যাপসের প্রয়োজন হয় আর এই মুহূর্তের পাখিদের সম্পর্কে অনেকটা জানি তখন আমার ফিল্ড গাইডের প্রয়োজন হয় না আমার যা বাস্তব জ্ঞান আছে সেই বাস্তব জ্ঞানের উপরে পাখিগুলো আমার এবং অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তো আমার মতে আমার মতে যারা পাখি দেখতে আমার মতো যারা পাখি দেখতে যায় জঙ্গলে এবং যাদের পাখির প্রতি ভালোবাসা আছে তাদেরকে বলব আপনারা অবশ্যই ফিল্ড গাইড নেবেন তাকে পাখির সম্বন্ধে আপনারা ভালোভাবে জানতে পারবেন এবং ওদের বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন পাখিদের যে এত বুদ্ধি থাকতে পারে এত ক্ষমতা থাকতে হবে সেটা আপনি ফিল্ড গাইড না নিলে বুঝতে পারবেন না পাখিদের সম্পর্কে না জানলে বুঝতে পারবেন না তো সেই জন্য আপনারা প্রথম প্রথম ফ্রি রাইড অ্যাপ অবশ্যই জোগাড় করুন এবং আপনারা জঙ্গলে ঘুরতে গেলে গাইড অবশ্যই নেবেন